আমি গত বুধবার অনলাইন থেকে একটি শাড়ি কিনি শাড়িটির রঙ খুব সুন্দর এসেছে নীল আর কমলায় খুব ভালো লাগছে আমার শাড়িটি এছাড়াও শাড়ির নকশা খুব সুন্দর শাড়িটি হালকা তাই পরেও খুব আরাম পেয়েছি